হ্যাঁ হ্যালো এটা কি অঙ্কিতা টেলিকম বলছি আমার ওপো সেট আর কি কা জলে পড়ে গেছে আর তারপর হচ্ছে কোনো কাজা করছে না অনই হচ্ছে না কিন্তু কী করা যাবে সেটাই আর কি রি হ্যাঁ কিন্তু রিপেয়ারিং করতে কে রকম কী খরচা পড়বে কিন্তু আমার ফোনটা যেহেতু জলে পড়ে গিয়েছিলো মানে একদম অনই হচ্ছে না ওটা কি ঠিক হ মানে ঠিক হবে আমি হচ্ছে দেবো কাল পরশুর মধ্যে দিয়ে দেবো কিন্তু মানে কিরকম কী খরচা পড়বে তবু তবে একটা আনুমানিক আর কি এবার দেখলে সেটা ফোনটা হয়তো দেখলে তবে বলতে পারবেন আপনি কিন্তু তবু একটা জিজ্ঞাসা করছি সেই বুঝে তো আমি দেবো না হ্যাঁ ভিজে গেছে বলতে যেখানে মানে চার্জ দিই আর কি চার্জারের জায়গার ওখানে আর ওখানেও তো হচ্ছে মানে আমি পিনটা গুঁজে ছিলাম অন করার জন্য কারণ যেমন রোদে টোদে দিয়ে বা ব্যাটারি ফ্যাটারি বার করে মানে দেখে না সেই হিসাবে আমি ব্যাটারি বার করে রোদে দিয়ে বা মুছে টুছে আমি দেখেছি বা চার্জারের ওখানে চার্জও দিয়েছিলাম কিন্তু চার্জও নিচ্ছে না ঠিক আছে তাহলে ঠিক আছে হাজারের মতো পড়বে তো আমি তাহলে দোকানে গিয়ে কথা বলে নেবো হুম ঠিক আছে হুম হুম